ভারতের মানুষজনদের জামাকাপড়ে আমরা প্রচুর বৈচিত্র্যতা দেখতে পাই সারা ভারতজুড়ে ভিন্ন প্রকৃতির জামাকাপড়ের পরার চল সেই প্রাচীনকাল থেকে এখন অব্দি বিরাজমান তার কারণ প্রত্যেক স্থানের আবহাওয়া এবং সংস্কৃতির বৈচিত্র্যতা আগে আমরা ভারতে মোটামুটি সব জায়গায় মহিলাদের শাড়ি বা শাড়িজাতীয় বস্ত্র এবং পুরুষদের ধুতি পাঞ্জাবী ধরনের বস্ত্রে দেখতে পেতাম যা এখন আগের তুলনায় অনেকটাই পরিবর্তন এর সাথে সাথে পরিবর্তিত হয়েছে হ্যাঁ অবশ্যই আগের তুলনায় অনেকটাই পরিবর্তন এসেছে পরিবর্তন আসাটাই স্বাভাবিক কারণ ইংরেজরা আমাদের দেশে প্রায় দুশো বছরের মতো রাজত্ব করে গেছে এবং আমাদের রীতি নীতি সংস্কৃতি তাই অনেকটাই তাদের থেকে প্রভাবিত তাই বলতে পারি যে এই জামকাপড়ের পরিবর্তনটা নিতান্তই স্বাভাবিক বিদেশী জামাকাপড় ভারতীয় চলকে অনেকটাই প্রভাবিত করেছে যেরকম এখন মানুষজন শুধুমাত্র ওই যেগুলো আগে বলা চলতো যে ভারতীয় জামাকাপড় সেসবে মানুষ আর বদ্ধ নেই মানুষ নতুন জিনিস নতুন জামাকাপড় দেখে শোনে পরিধান করে এবং মানুষ বৈচিত্র্যতার মধ্যে একটা সম্বন্বয় খুঁজে পায় আমি তো সাধারণত জিন্স এবং কুর্তি বা ছোটো ছো যাকে বলে টিশার্ট ইংলি ইংরেজীতে সে সব পড়তেই পছন্দ করি কারণ এটা অনেকটাই আমাকে স্বাচ্ছন্দ্য দেয় আমি অনেকটা কি বলে তাকে বেশ আমি অনেকটাই আরাম পাই এসব পরিধান করে তাই আমি এগুলো পরি এছাড়াও এই গরমে এই গরমের মধ্যে আমাদেরকে অনেকটা শান্তি পাই আমরা এসব জামাকাপড়ে তাছাড়া আমি বলতে পারি যে এসব জামাকাপড় আমি কিনলে সাধারণত আমাদের এই যে আমি গ্রামীণ এলাকায় থাকি তার পাশাপাশি অনেক দোকান আছে ছোটো ছোটো সেসব দোকান থেকেই কিনি সেসব দোকান থেকে আমার কিনতে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি তাছাড়া আমি কুর্তি পড়তে খুব পছন্দ করি কুর্তিতেও আমি আরাম পাই